আমার একটি গল্পের বই আছে এই গল্পের বইটি আমি বারবার পড়ার চেষ্টা করি এই গল্পের বইটি আমি সময় পেলে তিনবার থেকে চারবার পড়ি আমার গল্পের বইটি ঘন ঘন পড়তে ইচ্ছা করে কারণ এখানে কয়েকটি চরিত্র আছে যেই চরিত্রগুলি আমার মনে গেঁথে গেছে এখানে প্রকৃতির বিভিন্ন রূপ বর্ণনা করা হয় এই বর্ণনার মধ্যে আমি খুব মানে একটা আনন্দ অনুভব করি নিজে যেন একাত্ম হয়ে যাই তখনকার সেই প্রাকৃতিক অবস্থার মধ্যে প্রকৃতি যেন এইখানে সম্পূর্ণভাবে নতুনরূপে ধরা দিয়েছে কত সহজ সরলভাবে অপু তার জীবনযাপন সম্পন্ন করে অপু কত সহজভাবে তার সমস্ত কিছু ও কাজ তার অন্য জনের মুখে বলে অপুর সংসার বইটি সত্যিকারেরই আমি বলব যারা যদি একবার করে পড়ে নেয় খুব ভালো লাগবে